দীর্ঘক্ষণ বাইক চালানোর ক্ষেত্রে আমাদের কাঁধে কোমরে পিঠে একটা ব্যথা অনুবভ হতে পারে বা এটা হবে এটা স্বাভাবিক এবং আমিও দীর্ঘক্ষণ বাইক চালানোর ক্ষেত্রে কাঁধে ব্যথা অনুভব করেছি কারণ একটা জার্কিং হয় গাড়ির জার্কিং রাস্তার জার্কিংয়ের ক্ষেত্রে তো সে ক্ষেত্রে আমাদেরকে আগে থেকে যদি আমাদের সমস্যা থাকে তো সেই মতো একটা ওষুধের ব্যবস্থা রাখতে হবে এবং রাস্তায় বেরোলে ভারী খাবার দীর্ঘক্ষণ বাইক রাইডিংয়ের ক্ষেত্রে ভারী খাবার খাওয়া নাই অ্যাভয়েড করা দরকার হালকা খাবার এবং পর্যাপ্ত পরিমাণ জল ওষুধ এই সমস্ত আমাদেরকে সাথে রাখতে হবে এবং যত সম্ভব চেষ্টা করতে হবে আমাদেরকে হালকা খাবার খাওয়ার ঠিক আছে কেননা দীর্ঘক্ষণ বাইক চালানোর ক্ষেত্রে আমাদেরকে রেস্টের দরকার হয় কিন্তু সেটা আমরা দীর্ঘক্ষণ বাইক চালানোর ক্ষেত্রে সেই রেস্টটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাই না তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে তো তে বাইক চালানোর ক্ষেত্রে পিঠে ব্যথা বা কোমরে ব্যথার জন্য কিছু মেডিসিন আমাদেরকে নিয়ে রাখতে হয় যদি খুবই ব্যথা হয় তো সেক্ষেত্রে সেই ওষুধগুলো নিয়ে আমরা সাময়িক যাতে ব্যথাটা থেকে উপলব্ধি করতে পারি তো সেই জন্য এই ব্যবস্থাগুলো নিই নিয়ে রাখা ভালো বা আমিও এই কিছু ওষুধ বা ব্যথা রিলিফ করার কিছু অয়েন্টমেন্ট মলম এই ব্যব এগুলো ব্যবহার করেছি